হ্যালো হ্যালো হ্যাঁ দাদা বলছি যে আমার দাদু দিদার জন্য একটা মোবাইল ফোন কিনবো অ্যান্ড্রয়েড তো কীরকম দামের মধ্যে মোটামুটি সব রকম ফিচারস্ থাকবে কোন সেট ভাল হবে কোন কোম্পানির বলবেন মোটোরোলা আচ্ছা আচ্ছা ওটার কী রকম কি র্যাম ট্যাম কীরকম আছে আচ্ছা আচ্ছা ছয় জিবির কীরকম দাম হবে হ্যাঁ দেখুন

ষোলো হাজার টাকার মতো পড়বে ইএমআই সিস্টেম আছে নাকি এটাও হবে মানে কী রকম মানে ডাউন পেমেন্ট কত করে তাও পাঁচ হাজার টাকা বাকিটা ছ মাসে নাকি হ্যাঁ হ্যাঁ যেটা আছে বলছি যদি কোনো প্রবলেম হয় দাদা আপনি সারাতে টারাতে পারবেন সার্ভিস সার্ভিস আচ্ছা আচ্ছা তো সার্ভিস সেন্টার আপনার আসানসোলে আছে মোটোরোলার কোন জায়গায় আছে বলুন তো সেন্ট মেরি কলেজের ওখানে তো এমনি আপনার এই যে এখন যে ভিভো ওপো ওইগুলো ওইগুলো কী রকম হবে দাম ভাল হবে না

তো ব্যাটারি কী রকম আছে মোটোরোলা ফোনটার হ্যাঁ দেখুন পার্সেলের মধ্যে ব্যাটারি পাওয়া যায় না কোনো ওয়ারেন্টি ফোয়ারেন্টি থাকবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তখন কোনো চার্জ লাগবে না আচ্ছা আচ্ছা তারপরে যদি হয় তাহলে তখন যেটা হবে সেটা হচ্ছে চার্জেবেল তাহলে আপনি এটাই বলছেন নিতে নাকি না এটাই এই সেটটাই তাহলে আপনি বলছেন ভালো হবে নিতে পারি ঠিক আছে দাদা তাহলে এটাই দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ওকে ওকে